পূর্ব বর্ধমান জেলায় অনেক বিনোদনমূলক কার্যকলাপ সংগঠিত হয় এবং অনেক বিনোদনের প্রকল্প রয়েছে যেমন পার্ক খেলাধূলার সুবিধা থিয়েটার সাংস্কৃতিক অনুষ্ঠান এইগুলি আমার কাছাকাছি রয়েছে কৃষ্ণ সায়র পার্ক সুবিশাল এলাকা জুড়ে একটি দিঘি দিঘির পাশে সারি সারি সারি সারি গাছপালা গাছপালার পাশে বসার জন্য সুসজ্জিত বেঞ্চ রয়েছে অজস্র ফুল গাছ রয়েছে সময় কাটানোর মতো বসার জায়গা তার সাথে সাথে রয়েছে দিঘিতে বোটিং করার এক সুন্দর সুযোগ রয়েছে খাবার একটি জায়গা যেখান থেকে আপনারা বা কেউ কিনে খেতে পারে এছাড়া তার পাশে রয়েছে রমনা বাগান এখানে বাঘ ভাল্লুক হরিণ চিতা জলে কুমির অনেক পাখি

রয়েছে বসবার জায়গাগুলি অত্যন্ত সুন্দর কুমিরের মতো কুমিরের পিঠে বসবার মতো কুমিরের আকৃতি বসবার জায়গাগুলো অনেক গাছপালা রয়েছে এর পাশে রয়েছে সায়েন্স সিটি যেটি খুব বিখ্যাত সায়েন্স সিটিতে বিজ্ঞানের প্রকল্পগুলির সাহায্যে আবিষ্কৃত হয়েছে অনেক যন্ত্র যে যন্তগুলো সায়েন্স সিটিতে অনায়াসেই একটি মানুষ দেখতে পারে এর পাশাপাশি রয়েছে সিনেমা হল যেটাতে মানুষ বসে একসঙ্গে বহু লোক সিনেমা দেখবে পপকর্ন ও কোক খেতে খেতে এই সিনেমা হলে প্রবেশ করতে প্রবেশিকা অর্থ দিয়ে হয় অনেক ক্ষেত্রে আবার শিশু পার্ক এইসব জায়গাগুলিতে প্রবেশিকা অর্থ লাগে না তবে বেশিরভাগ ক্ষেত্রেই প্রবেশিকা অর্থ লাগে তবে লাগলেও সেটা খুবই কম মূল্যের